হ্যাঁ বলুন পারসেন্টেজ বলতে আমাদের এখানে তিরিশ পারসেন্ট করে দেওয়া হয় না ওটা আপনাকে গড়ে বললাম বিভিন্ন ওষুধের বিভিন্ন পারসেন্টেজ থাকে কোনোটায় আপনি যদি ব্র্যন্ডেড কোম্পানির ওষুধ হয় তারা তো কম পারসেন্টেজ দিয়ে থাকে তাই আপনি ওটা কম পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওটা বেশি হবে তা আপনি কীভাবে ডেলিভারি নেবেন

করে দেন বলতে আমাদের এখানে পাঁচশো মিটারের মধ্যে ডেলিভারি বা এক কিলোমিটারের মধ্যে ডেলিভারি হলে সেটা ফ্রি কস্টে হয় এবং তার মধ্যে আপনি কতো প্রোডাক্ট নিচ্ছেন বা কতো মেডিসিন নিচ্ছেন তার ওপর নির্ভর করছেন একটার জন্যে তো আর যাবে না তা হ্যাঁ আমি গাড়ি লেবার সুদ্ধ পাঠিয়ে দেবো যদি এক কিলোমিটারের মধ্যে হয়ে থাকে এবার যদি আপনি আরও দূরে হয়ে ধরুন তিরিশ চল্লিশ কিলোমিটার তখন একটা চার্জেবেল লাগবে হুম হুম হুম হুম